আমি প্রতিনিয়ত ইন্ডিয়ান আইডল মিউজিক শো রিয়্যালিটি শোটা দেখি এছাড়াও আমার পরিবারের সকলেই ওটা দেখে ওইটা দেখলে প্রত্যেকেরই মনে গান শোনার এবং গান করার একটা প্রবণতা জাগে এবং যেসব ব্যক্তিরা বা যেসব বাচ্চা ছেলেগুলো অংশগ্রহণ করে তাদেরকে দেখেও আমাদের নিজেদের মনে আনন্দ হয় এবং আমাদেরও ইচ্ছা যায় যে ইস ওরকম যদি গান গাইতে পারতাম বা ওরকম ধরনের নের জায়গায় যেতে পারতাম তাহলে খুব ভালো হতো এবং ওদের দেখে আমাদের মনও উৎসাহী হয়ে উঠত এবং সেটা দেখে আমাদের বাচ্চাদেরকেও দেখিয়ে বলতে পারতাম যে দেখো ওরকম জায়গায় গান করো বা গান শিখে ওই ধরনের জায়গায় যাও তারা যেই ধরনের গানগুলি করে হলে অতি পুরোনো না হলে আধুনিক গানগুলো শুনলেই মনে হয় যেন আমি কোথায় যেন আছি বা আমাদের মনে এক একটা নোবেল যেমন নোবেলের যে গান ছিল নোবেল ছিল বাংলাদেশি নোবেলের যে গান ছিল সেই গানগুলো শুনলে বা দেখলে আমার দুচোখ ভরে জল আসত আমি শুধু নোবেলের কথাই ভাবতাম যে নোবেল ছাড়াও আরও যেসব স্টুডেন্ট বা যেসব বাচ্চা ছেলে বা আদার্স যে লোক ছিল তাদের গানের যে গলা বা সুর যেমন মা সরস্বতী কৃপা করে ওনাদের গলায় এসে বসে আছেন তা আমরা চাই ওনারা আরও ভালো করে গান করুক এবং ওনাদেরকে দেখে আমরাও যাতে ভালো গান করতে পারি সে চেষ্টাই করি বা সে চেষ্টা করে যাব